পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাওয়ার ও মজা করার জন্য বিভিন্ন জায়গা রয়েছে এই পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে জাতীয় থিয়েটার কলকাতা আন্তর্জাতিক সিনেমা হল এসবগুলো রয়েছে এছাড়া রয়েছে বাবুঘাট ইকো পার্ক শপিংমলের গেম এগুলো সব পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে এছাড়া বেঙ্গালোর দিল্লি মুম্বাইয়ের বিভিন্ন রকম পার্ক মাঠ ও পাহাড় রয়েছে তারপর সিকিমের পাহাড় রয়েছে যেখানে ঘুরতে যাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম ট্রেকিং পাহাড়ে ট্রেকিং করা হয় রক ক্লাইম্বিং করা হয় এবং শপিং মলের গেমজনে বোলিং ক্রিকেটিং রেলিং এসব করা হয় প্যারাগ্লাইডিং আর কলকাতার যে হুগলি নদী আছে তার মধ্যে বোটিং করারও ব্যবস্থাও রয়েছে আর রয়েছে নিকো পার্ক যেখানে অনেকরকম খেলা আছে এবং অনেক রকমভাবেই সেখানে খেল খেলার জন্য অনেক যন্ত্রপাতি রয়েছে এছাড়া রয়েছে ওয়াটার পার্ক যেখানে সুইমিং করা হয় এবং ওয়াটার পার্কের এক রকম খেলার যন্ত্রপাতি রয়েছে যেখানে খুব মজা ও আনন্দ করা হয় এছাড়া জাতীয় থিয়েটার রয়েছে এবং কলকাতা আন্তর্জাতিক সিনেমা উৎসব হয় সরস্বতী পুজো হয় পশ্চিমবঙ্গে এইভাবে অনেকভাবেই মজা ও আনন্দ করা হয় এবং বহু পর্যটক এখানে আসেন এসব জায়গাগুলো ঘুরতে এবং এখানকার বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন